মানুষের শীতের জন্য হচ্ছে যে যে বস্ত্র লাগে তা উলের হচ্ছে যে তৈরি করে এখানের আর শিল্প বলতে এখানে যে বেকারি শিল্প আছে সেই বেকারি শিল্প থেকে মানুষ ওই সব খাবার দাবার খায় খেয়ে আর ভালো থাকে আর কী